পোলট্রি ফার্ম বলতে আধুনিক প্রযুক্তিকালের একটি পোলট্রি ফার্ম হলো সেটি হলো খাঁচা সিস্টেম করে পোলট্রি পালন অর্থাৎ পোলট্রির লিডারের কোনও ব্যবস্থা এখানে রাখা হয় না এবং লিডারের ব্যবস্থা না রাখলে গ্যাস গন্ধও হবে না এবং গ্যাস গন্ধ না হলে আশপাশের মানুষও তার দ্বারা কোনও অবজেকশন করবে না এবং গ্যাস গন্ধ যখনই হবে না তখনই তা আপনার পোলট্রির যে মুরগি থাকবে সেও তারও এমনি পোলট্রির থেকে ওয়েট বেশি হবে এবং রোগ নিরামু রোগমুক্ত থাকবে মুরগি অর্থাৎ আগে যেখানে আপনার পাঁচশো টাকার ওষুধ লাগতো এখন সেখানে দেখবেন আপনার একশো টাকার ওষুধ লাগছে এইভাবে এখন পাখির যেরকম খাঁচা সিস্টেম করা হয় ওইরকম বড় বড় খাঁচা করা হয় পাখির খাঁচায় যেমন পার্টিশন থাকে এটায় কোনও পার্টিশন থাকবে না এরকম খাঁচা করে তাতে পোলট্রি মুরগি রাখা হয় এবং নিচে একটা ট্রে সিস্টেম করে দেওয়া হয় সেই পায়খানা করলে ওপরে জাল থাকে সেই জাল দিয়ে পায়খানা নিচের ট্রেতে জমা হয় এবং ওই ট্রেগুলো নিয়ে আমরা একটি বস্তায় পায়খানাটি জমা করে দূরের দিকে যদি ফেলে দিয়ে আসতে পারি সেক্ষেত্রে কোনও গ্যাস গন্ধ দুর্গন্ধ হবে না এবং গ্যাস গন্ধ দুর্গন্ধ যখনই না হবে আপনার ফার্ম পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যকর থাকবে এবং যার ফলে আপনার হাঁস মুরগিগুলোও স্বাস্থ্যকর থাকবে এবং আপনার আশপাশের মানুষজনও কোনও অবজেকশন করবে না আপনার পরিবেশ ও পরিচ্ছন্নতা বজায় থাকবে এবং আপনার মানুষ আশেপাশের মানুষ এবং আপনিও যেমন রোগমুক্ত থাকবেন আপনার মুরগিও তেমন রোগমুক্ত থাকবে সুতরাং এছাড়াও এখন দেখা যাচ্ছে বর্তমানে বড় বড় পোলট্রির কোম্পানিগুলি অর্থাৎ যে সমস্ত বাইরে অর্থাৎ রাজস্থান হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর প্রভৃতি জায়গায় বড় বড় কোম্পানি তারা এই পো মুরগির খামার তৈরি করছে অটোমেটিক অর্থাৎ খাঁচার মধ্যেই এমন সিস্টেম করে দিচ্ছে এমন পো প্রক্রিয়াকরণ করে দিচ্ছে যাতে খাদ্য এবং পানীয় অটোমেটিক এখানে সিস্টেম করা থাকছে এবং জল এবং খাদ্য যদি শেষ হয়ে যায় তা আবার পুনরায় নিমজ্জিত হয়ে যাবে আপনাকে সপ্তাহে এক দিন খাবার বা জল দিতে হবে এবং যখনই ওর খাদ্য শেষ হয়ে যাবে অটোমেটিক ওইখান থেকে খাবার রিলোড হয়ে যাবে ওইখান থেকে জল গিয়ে মুরগির ডিকায় লোড হবে এবং মুরগি সেই জল খাবে সেগুলি সাধারণত বৃহত্তর ফার্মের ক্ষেত্রে ঠিক আছে যে সমস্ত ফার্মগুলি ধরুন দু হাজার তিন হাজার মুরগির ক্ষেত্রে আপনি যেহেতু একটি কৃষক আশপাশের মানুষ ছশো পাঁচশো হাজার পর্যন্ত মুরগি যখন পালন করবে তখন নিজেই খাঁচা সিস্টেম করে যদি করতে পারেন সেক্ষেত্রে আপনার খাঁচার কস্ট অনেক কমে যাবে এবং মুরগির ব্যবসা করে আপনি লাভবান হবেন